আমি যে ঘড়িটা নিয়েছিলাম তার বেল্টের রংটা অনেক সুন্দর আমার হাতে পরলে অনেক সুন্দর মানায় আর ঘড়িটা নিয়ে নিয়ে আমার অনেক সুবিধা হয়েছে